হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ খোলো ভালো হবে তো হ্যাঁ খোলো হুম হ্যাঁ হ্যাঁ হুম মেয়ে ছেলের লেগিংস সব হ্যাঁ সব কিছু তোলো মেয়েছেলে ছেলেদের বাচ্চাদের লেগিংস জামা পাঞ্জাবী তারপর তোমার নাইটি চুড়িদার শাড়ি সায়া ব্লাউস সব করে দাও দামী দামী জিনিসপত্র সব বিক্রি হবে এখন তো জিনিসের দাম বেশি হ্যাঁ করবো করবো করবো হ্যাঁ তুলবে না না না না আশপাশের দোকানে হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ থাক থাকবে থাকবো থাকবো

হ্যাঁ হ্যাঁ থাকবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ সব কিছু তোলো বাচ্চাদের লেগিংস হ্যাঁ হ্যাঁ থাকবো থাকছি বলছি তো হ্যাঁ হ্যাঁ থাকবো হ্যাঁ হ্যাঁ থাকবো থাকবো আচ্ছা ঠিক আছে কর্মচারী দেখে দেবো আচ্চা যোগাযোগ কর দেবো মাইনে বেশি দিতে হবে আচ্ছা দেবো হ্যাঁ দেখি তো দেবো দেখে দেবো এখন দেখি না না এখন বেশি মাইনে না দিলে কেউ থাকবে না এখন যা ছেলেপিলে ভালো না ঠিক আছে ভালো দেখে আমি দুটো মানুষ খুঁজে দেবো মাইনে কিন্তু বেশি দিতে হবে হ্যাঁ মাইনে বেশি থাকলে তোমার মাইনে বেশি দিতে হবে তোমার ভালো মানুষ খুঁজে দেবো এখনকার ছেলেপিলে ভালো নয় হ্যাঁ ওই মেরে ঠেরে চলে যাবে মেরে ঠেরে নিয়ে এর চেয়ে দুটো মানুষ দেবো তোমার হচ্ছে তোমার ভালো যাতে তারা থাকে একটু মাইনে বেশি দিলে তারা থাকবে আচ্ছা ঠিক আছে আর কী হ্যাঁ হ্যাঁ